আমাদের পশ্চিমবঙ্গে মোট চব্বিশটা জেলা আছে তার মধ্যে পাঁচটি জেলার নাম আমার আমি বলতে পারব সেইগুলো হচ্ছে যেমন মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুর